শৈশবের ভ্রমণের স্মৃতি শেয়ার করুন শৈশবের আপনি সাধারণত কোথায় ভ্রমণ করতেন শৈশবের কথা বলতে এতে আমার বন্ধু ছিলো আমার বাবা বাবার সাথেই সব জাগায় ঘুরতাম এবং বাবার সাথে দুর্গাপুজো যেতাম দুর্গা পুজোর জাাম কাপড় কিনে নিতাম আমি ধর একটা জামা কাপড় পছন্দ করলাম বাবা সেটা না পছদ করললেও আমি জোর করলে বাবা তাই কিনে দিতো ক দরু উপজায় গিয়ে বাবা আর আমি খুব মজা করতাম তারপর আমি যেমন আছে নাগরদোলা সেখানে উঠতাম বাবাকে উঠতে তু না তাও আমি জোর করে করে বাবাকে রাজি করাতাম তারপরে যেমন বাবার আমি ঠাকুর দেখতাম তারপর ঘোরাঘুরি অনেক কোত্তাম বাবার কাছ থেকে খাবার কিনে নিতাম বেলুন কিনে নিতাম নিখোলা কোত্তাম বেলুন কেনার সাথে সাথে আমার ফেটে যেতো সব করে বেলুন তাও বাবা মাকে কিনে দিতো কোনো রাগ কত্তো না তারপর যেমন বাবার সাথে ঘুরতাম তখন মজাটাই আলাদা ছিলো তারপর কালী পুজোর আগে এরকম বাবার কাছ থেকে বাজি কিনে নেবো তাও বা কিনে দেবে না শব্দ বাজি তাও আমি জোর করে করে কিনে নেবো তারপর কালী পুজোর রাত্রে সারারাত জেগে বাজি ফাটাবো আর ঠাকুর দেখবো পুজো হবে তাই দেখবো তারপর কথা করে লক্ষ্মী পুজোর সময় এরকম সবাই মোমবাতি জ্বালাবো ঠাকুর পুজো হবে দেখবো তারপর রথ মেলায় যেতাম বাবা আর আমি রথ মেলায় গিয়ে বাবার কাছকে পাঁপড় কিনে নিতাম প্রসাদ খেতাম ঠাকুরের তারপরে একবার গিয়েছিলাম ঘুরতে পিসির বাড়ি পিসির মেয়ের বিয়েতে তখন সেখানে গিয়ে যে আমরা এখান থেকে গিয়ে দেখি কলকাতা শহরটা পুরোটাই আলাদা সেখানে সব সময় বাসে ট্রাম ট্রেন এগুলোতে সব সময় ভিড় থাকতো যাতায়াতের অসুবিধা হতো এবং আমরা যাতায়াত করার সময় খুবই অসুবিধা হতো এবং তাও আমরা যাতায়াত করে সেখানে অনেক মজা করতাম পিসির মেয়ের বিয়েতে গিয়ে অনেক মজা করেছে এবং খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে গিয়েছিলাম চিড়িয়াখানা ওখান থেকে ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় সেখানে গিয়ে আমরা বাঘ দেখেছিলাম ভালুক দেখেছিলাম তারপরে বানর দেখেছিলাম আরও অনেক কিছু ইত্যাদি দেখেছিলাম তারপর শৈশব এরকম একদিন স্কুল থেকে এরকম পিকনিকের জন্য নিয়ে গেলো সুন্দরবনে ঘুরতে সেখানেও গিয়েছিলাম গিয়ে সেখানেও অনেক মজা করেছিলাম সেখানে নদীতে নৌকা বোট এইসব চলতে দেখেছিলাম এবং জঙ্গলে অনেক পশু পাখি এবং অনেক কিছুই দেখেছিলাম তারপর যেমন বাবার সাথে শিব পুজো যেতাম চড়কে সেখানে দেখতাম অনেকগুলো সন্ন্যাসী তারা সব সময় খয় খয়েরি কালারের ড্রেস পরে থাকতো এবং চড়কের দিন তারা সবাই ঝঁআঁক পড়তো তারপরে সেখানে গিয়ে এরকম অনেক মজা করতাম দেখতাম তারপরে সেখানে এরকম ঘোরাঘুরি করতাম খুব মজা করতাম তারপর বাবার সাথ এরকম আমি অনেক খেলাধুলো করেছি ভ্রমণে গিয়ে বাবার কাছকে বল কিনে নিয়েছি আরও অনেক কিছু গিয়ে নিয়ে খেলাধুলো করতাম